দাদা আমি বর্ধমান বাস স্ট্যান্ডে আছি আপনি কটার মধ্যে আসতে পারবেন বর্ধমান থেকে দুর্গাপুর আপনি কটার মধ্যে পৌঁছাতে পারবেন রাস্তা পুরোপুরি ঠিক আছে তো কোথাও কোনো নো এন্ট্রি নেই তো আর যদি নো এন্ট্রি থাকে তাহলে নতুন রাস্তা গেলে কতোটা সময় লাগতে পারে